আমার এলাকার পাশাপাশি কয়েকটি স্থানীয় হাসপাতাল বলতে গেলে আমাদের যেহেতু আমাদের মিউনিসিপ্যালিটি বা একটু ভিলেজের দিকে বাড়ি কিন্তু আমাদের শহরের সব থেকে বিখ্যাত হাসপাতাল অর্থাৎ মেডিকেল কলেজ রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ আর তারপরে বড়ো কথা হচ্ছে স্থানীয় কিছু কিছু বলতে গেলে স্বাস্থ কেন্দ্র রয়েছে সরকারের দ্বারা যে স্বাস্থ কেন্দ্রগুলিওতে খুব অতো উন্নত নয় যে এখানে বেশি পরিমাণে রোগ চিকিৎসা হবে অর্থাৎ কিছু কিছু পরিমাণে রোগ অর্থাৎ চিকিৎসা হতে পারে যে ধরুন হঠাৎ করে কারোর পায়ে লেগে গেল হঠাৎ করে চোট খেয়ে গেল এমন কি রাস্তায় যেতে গিয়ে কারোর সঙ্গে ধাক্কা লেগে গেল বা কোনো অঘটন ঘটে গেল হঠাৎ করে সেইগুলোর জন্য আপাতত কিছু সাধারণ ট্রিটমেন্ট করে দেওয়া হয় যাতে তার রোগটা বে সারা শরীরে সংক্রমণ না হয়ে যায় এ রকম ধরণের টিটমেন্ট হয়তো স্বাস্থ কেন্দ্রতে আমরা পেয়ে যাবো কিন্তু এই বড়ো ধরণের যে চিকিৎসা গুরুতর যে চিকিৎসা যে স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে আমরা কোনো কিছু সাহায্য পেতে পারবো না তাই জন্য আমাদেরকে হাসপাতাল যেতেই হবে এবং স্থানীয় হাসপাতাল বলতে বর্ধমান হাসপাতালগুলি রয়েছে যেগুলি কি না এইগুলি থেকে আমাদের সাহায্য করতে পারে আর তাছাড়া হাসপাতাল বলতে বিভিন্ন গ্রামে গ্রামে একটা করে হাসপাতাল থাকে এবং শহর এলাকায় তো আমাদের এখানে একটাই হাসপাতাল রয়েছে তাই একটা বেসরকারি কয়েকটা হাসপাতাল রয়েছে যেগুলি কি না সহজেই যে কোনো রুগিকে নিয়ে গেলে হয়তো সেই চিকিৎসা কেন্দ্র থেকে মানে রোগ জোগানো থেকে হয়তো মুক্ত হয়ে যেতে পারবে বা কোনো অঘটন ঘটলো সেখান থেকে হয়তো নিজেকে সে বাঁচিয়ে আনতে পারবে কিন্তু বাকি আর যে মানে জেলা বলতে গিয়ে নার্সিং হোম রয়েছে সেখানেও হয়তো অতো চিকিৎসা হয় না অর্থাৎ সেখানে হয়তো গুরুতর কোনো চিকিৎসাগুলো তারা হাত দেবে না তারা সব সময় তারা ওই মেডিক্যাল কলেজেই পাঠাবে